হ্যাঁ বলুন

ও স্যার বলছেন ও বলুন তারিখটা কবে স্যার শুধু কি ছাত্রদের করছেন না তাদের সঙ্গে গার্জেনদেরও যাওয়া চলবে অভিভাবকরা যেতে পারবেনা কিন্তু তারা আনন্দটা উপভোগ করতে না পারলেও তারা তো ছোটো মা বাবা কেউ একজন না সঙ্গে থাকলে তারা কি কথা শুনবে আপনি কি এতগুলো বাচ্ছাকে নিয়ে গিয়ে রাখতে পারবেন ও বাবা তাই বলেছে কি বাচ্ছারা ওরা যে এতো ছোটো ওরা চাইলো যে অভিভাবক সঙ্গে না যাক এত বদমাইশ হয়ে গেছে না না ওটা আপনি জিজ্ঞাসা করেছেন বলে বাচ্ছারা বলেছে কিন্তু আমরা যদি বুঝিয়ে বলি ওদেরকে একা নিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয় কারণ ওরা কতটা বদমাশ সেটা আমরা জানি আর শুধুমাত্রই কিছুক্ষণ পড়ান তাতেই কি বুঝতে পারবেন ওরা বাইরে গিয়ে কতটা বদমাইশি করবে আর একটু কিছু অসুবিধা হয়ে গেলে তখন আজকালকার বুঝতে পারছেন তো সব একটি করেই বাচ্ছা কিন্তু এখন ফোন করেছেন আমি কথা বলছি ওর বাবা তো বাড়িতে নেই ওর বাবা হয়তো রাজি হতে চাইবে না তাহলে বাড়িতে আসুক এলে একটু জিজ্ঞাসা করেই আমি আপনাকে পুরো খবরটা বলব আর আপনাদের এই পিকনিকটা কি একদিনের আচ্ছা ঠিক আছে দেখা যাক তাহলে ওর বাবা বাড়িতে আসুক আমি কথা বলে আপনাকে জানাবো ঠিক আছে রাখছি তাহলে